হ্যালো হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তুই শুনতে পাচ্ছিস আমি তো ভালো আছি বল কেমন আছিস হ্যাঁ আমি তো রবিবার ফাঁকা আছি হ্যাঁ রে আমিও শুনেছি ওই যে ঝাড়খালির ওখানে যে চায়ের দোকানটা আছে ওটা নাকি খুব ফেমাস খুব ভালো বানায় তো তুই কোথা থেকে শুনলি ওখানের কথা হ্যাঁ ফরিদাও বলছিলো যাওয়ার কথা তাহলে তাহলে তালে রবিবারে যাবি বলছিস হ্যাঁ আমার মাঝে মাঝে কথা হয় হ্যাঁ হ্যাঁ বেশ ভালোই মজা হবে তা কটার ট্রেন ধরবি বল তো এখান থেকে তো যেতে অনেকক্ষণ টাইম লাগবে সময় লাগবে হ্যাঁ ওই তো ওই দিকটা আর একটা কী সজনাখালি না কী একটা বেশ জায়গা রয়েছে শুনছিলাম ওটাও তাহলে ঘোরা হয়ে যাবে বেশ ভালো মজা হবে সবাই মিলে যদি যাওয়া যায় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ প্রথমে তো ট্রেন ধরতে হবে সকালবেলা কিন্তু ওই ট্রেনটা মিস করলে কিন্তু একদম হবে না ওই ট্রেনটা ধরতেই হবে ট্রেনটা ধরার পরে তারপরে ওখান থেকে গাড়ি ধরে যেতে হবে গাড়ি মানে ওই ইয়ে গাড়ি ম্যাজিক গাড়ি না কী বলে ওই গাড়ি করে যেতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বেশ ভালো মজা হবে একসাথে গিয়ে সবাই মিলে বসে একটু চা খাবো খুব মজা হবে হ্যাঁ হ্যাঁ আমার সবাই ভালো আছে মা বাবা সবাই ভালো আছে তোদের বাড়ির সবাই ভালো আছে কাকু কাকিমা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল তাহলে তালে রবিবার কিন্তু একদম কোনো কথা যেন এদিক না ওদিক হয় ঠিক আছে হুম হুম